ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলতে যখন দেশ স্বাধীন ছিল না দেশ যখন পরাধীন ছিল তখন ইংরেজরা আমাদের ওপরে অত্যাচার করতো আমাদের ওপর তখন ইংরেজরা শাসন চালাতো তারপর যখন আস্তে আস্তে দেশ যখন আমাদের মতো সাধারণ মানুষ যখন সহ্য করতে পারলো না আমাদের ওপরে বড়ো অত্যাচার করতো ইংরোজরা এমন কি কোনো ও আমাদের দিয়ে ফিরে ফিরে কাজ করিয়ে নিত কোনো পারিশ্রমিক হিসাবে কিছু দিত না তারপর ওরা যাবতো আমাদের তাই শুনতে হতো তারপর এইভাবে অনেক দিন কাটার পরে তারপরে একটা মিটিং বার হয় নেতাজি সুভাষচন্দ্র বসু আরও মানে ক্ষুদিরাম বসু আরও বিভিন্ন বিভিন্ন সবাই মিলে একটা আন্দোলন তৈরি করে সেখানে সাধারণ মানুষ আমাদের মধ্যে কিছু মানুষ সবাই মারা গিয়েছিলো তখন অনেক মানুষ মারা গিয়েছিলো তারা মেরে ফেলেছিলো তো সেই যুদ্ধতে তারপর লাস্টে অনেক কষ্টর পরে সেই দেশটাকে স্বাধীন করতে পারে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের সেই দেশ স্বাধীন হয় আর সেই দিন এখনও বিখ্যাত আর এ্যাট এ স্পেশাল দিন আমরা সেই দিনকে ইন্ডিয়ান পতাকা তুলি তুলে আমরা তয়ে পতাকাকে সেলুট জানাই আরও বিভিন্ন বিভিন্ন কাজ বাজ থাকে যেমন স্কুলে স্কুলে সেটা মানা হয় আরও বিভিন্ন বিভিন্ন জায়গায় যেমন অঞ্চল থানা স্কুল প্রাইভেট এমনি সাধারণ ছেলে জনগণ সবাই মিলে সেই দিনকে উৎসব করে ওই উৎসবটা এমন একটা উৎসব কোনো হিন্দু মুসলিমের কোনো বিবাদ নেই সবাই এক হয়ে সবার ওই উৎসবটা মানে সবার উৎসব পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আর হিন্দুতে হিন্দু মুসলিম কোনো বিভাদ নেই সেই পনেরোই আগস্ট সবার একই আর সবাই মিলেমিশে সেই দিন খাওয়া দাওয়া কর স্কুলে আরও পনেরোই আগস্ট অনেক সাধারণ আমাদের মতো মানুষের রক্ত দিয়ে তারপর দেশটা স্বাধীন হয় আমরা পনেরোই আগস্টকে স্যালুট জানাই